হ্যাঁ আমার ইউটিউবের খাবারের রেসিপি বা টিভির প্রোগ্রাম আমার খুবই পছন্দ যেমন ইউটিউবের থেকে আমি যেগুলো রান্না করতে পারতাম না জানতাম না সেগুলো আমি ইউটিউব থেকে শিখেছি আর টিভির সারেগামাপার গান হয় তাপর দিদি নম্বর ওয়ান হয় সব কিছু ওগুলো আমি প্রোগ্রাম আমার খুব পছন্দ আমি ওগুলো দেখি যেমন পাঁচটার সময় দিদি নম্বর ওয়ান হয় আমি সেগুলো দেখি রাতে সারেগামাপা হয় সেটাও সেই গানটা আমি শুনি আমার খুব ভালো লাগে এগুলো শুনতে তাই আমি শুনি যেমন ইউটিউবের খাবারের চ্যানেলে আমি সব কিছু শিখেছি মিষ্টি তৈরি করা বা পায়েস কী করে তৈরি করতে হয় এরকম ইত্যাদি আমি যেগুলো জানতাম না সেগুলো আমি শিখেছি আমি বাড়িতেও রান্না করি আমি সবাইকে রান্না করে খাইয়েছি সেরকম কখনো কখনো ভালো হয় কখনো কখনো খারাপ হয় ঠিক নেই আমার খুবই ভালো লাগে